মূলত সাঁতার কাটা হলো আমার প্যাশন ভালোবাসা সাঁতার কাটতে আমি একটা জিনিসই আমার লক্ষ্য যে কীভাবে ইনকাম করব আমি সাঁতার কা কাটা শিখে আমি বিভিন্ন বাচ্চারা যেমন এখন নতুনভাবে যাদের পুকুর নেই শহরের দিকে তাদের তো পুকুর নেই বাড়িতে একটা সুইমিং পুল তৈরি করে সেখানে আমি সাঁতার শেখাই বাচ্চাদের যার জন্যে আমার ভালো ইনকাম হয় তাছাড়াও আমার একটু ইচ্ছে আছে যে সাঁতার আমার একটা দিদি আছে যেমন বলছি সেই দিদি পড়াশুনায় অতটা ভালো নয় কিন্তু সাঁতারটা খুব ভালোভাবে জানে বলে সে আজকে নেভিতে চাকরি পেয়েছে নেভিতে চাকরি পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার ও নেভিতে চাকরি পেয়েছে আমিও চাই নেভিতে এরকম কিছু সুযোগ পেতে সেজন্যই আমি সাঁতারটা আরও ভালোভাবে শিখছি এবং সাঁতার কাটার জন্য যে এনার্জি লেভেল আমি মেইনটেন করি সেজন্য আমি অনেকটা ঘুমোই অনেকটা রেস্ট নিই বিভিন্ন ডায়েট চার্ট ফলো করি তাছাড়াও বিভিন্ন খাবার দাবার খাওয়া দাওয়া করি যেমন যেগুলো এনার্জি প্রচুর পরিমাণে এনার্জি পাওয়া যায় দুধ কলা ডিম এগুলো ভালোভাবে খেয়ে আমি মানে সাঁতার কাটতে বেশি এনার্জি পাই